হ্যাঁ আমাদের স্থানীয় ব্যাঙ্ক বা ধর্মীয় গোষ্ঠী থেকে কোনো আর্থিক সাহায্য পাই না হ্যাঁ এটা আমরা বলতে পারি যে আমাদের ব্যাঙ্কের থেকে একটা লোন পাই বা লোন অ্যাপ্লাই করলে আমরা সেটাকে গ্রহণ করতে পারি সেই লোন নিয়মমাফিক আমাদের পরিশোধ করতে হয় যেটা বেনিফিটে সুদ সমেত তা দিতে হয় ধর্মীয় গোষ্ঠী থেকে কোনো আর্থিক সাহায্য

ব্যাঙ্কের মাধ্যমে যা পাই এটুকুই পাই এবং অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট করা অ্যাকাউন্টে টাকা রাখা লেনদেন করা এই সাহায্যগুলো পেয়ে থাকি এর থেকে আর কিছু পাই না